ইতিহাসের প্রথা তো বিভিন্ন ধরনের আছে যেমন প্রথম আছে বিবাহ বা মানে বাল্য বিবাহ যেটা বলে ছোটো ছোটো অল্পবয়সী মেয়েরা মানে বাধ্য হয়ে বাবা মা বাধ্য হয়ে কিছু কিছু মানে পুরো মরার মতো বুড়োদের সাথে বিয়ে দিত এবার সেই বুড়োগুলো যদি মারা যেত তখন তাকে সেই বুড়োটার সাথে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দেওয়া হতো সতী সতী করার জন্য এরকম একটা প্রথা ছিল তাছাড়া বিবাহ তাছাড়া বিধবা বিবাহ ছিল ছিল না সেটাও অনেক আমাদের দেশের অনেক মানে অনেকেই আছে যারা এই সব বিষয় নিয়ে আন্দোলন করেছিল যেমন রাজা রামমোহন রায় স্বামী স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা বিভিন্ন আন্দোলন করে প্রথা করে এসব অনেক কিছু বন্ধ করেছিল এবং আগে যেরকম মেয়েদেরকে স্কুলে পাঠানো পড়াশুনো পড়াশুনো করতে এগুলো মানে ক্ষতি থাকে বলে একদম বাজেভাবে পড়াশুনো করতে দিত মেয়েদের ওপরে বিভিন্ন অত্যাচার করত এবং যদি কেউ কালো ফরসা মেয়ে যদি কেউ কিছু মেয়েরা যদি কালো হয়ে জন্মায় তাদেরকে বিভিন্ন অপমান সহ্য করতে হত এখন যেরকম মেয়েরা পড়াশুনোর জন্য চাকরি করছে বিভিন্ন জায়গায় কাজ করছে অনেক মানে এগিয়ে নিয়ে যাচ্ছে সেরকম সেরকম আগে কিছুই ছিল না মেয়েদেরকে সবসময় দুর্বল ভাবা হতো